প্রথমত বলি আমরা হচ্ছে ভারতবর্ষে বাস করি ভারতবর্ষ আমাদের তৃতীয় বিশ্বের দেশ তৃতীয় বিশ্বের দেশ হওয়ার কারণে আমরা নানা রকম দিক থেকে এই সবে উন্নতিশীল এখন আমরা উন্নয়নে পৌঁছাইনি ঠিক সেইরকমভাবে আমাদের দেশে যেসব হাসপাতাল ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা পুরোনো প্রাচীন দিনের তুলনায় ধীরে ধীরে অগ্রগতির মূলে এগিয়ে যাচ্ছে আগের তুলনায় অনেক স্ আমরা ভালো জিনিস পাচ্ছি পরিষেবা ভালো পাই এবং স্বাস্থ্য পরিষেবা আরও ভালো হচ্ছে সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনস মানে আমাদের যে সাংবিধানিক ব্যাপারগুলো সেগুলোকেও আমাদের ভালো দিকে এগিয়ে যেতে হবে এর জন্য হাসপাতালে যেসব ব্যবস্থা করা দরকার সেগুলো আগের তুলনায় প্রচুর ভালো হয়েছে এবং কম খরচেও হয়েছে যদিও সেই খরচগুলো ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে উন্নতমানের পরিষেবা দিতে হচ্ছে বিদেশের সহযোগিতা হচ্ছে এ এই সম্বন্ধে আমাদের দেশ আগের থেকে অনেক এগিয়ে গিয়েছে সেই জন্য আমরা খুবই সুবিধা পাচ্ছি এবং আগের তুলনায় অনেক খরচ কম হয়েছে আমাদের নানা রকম ক অপারেশন বলুন কোনো কিছু কোনো কিছু ব্যাপারগুলো আমরা খুব সুবা সুবিধায় পাই যাতে আমাদের কোনো বিদেশে যেতে হচ্ছে না এখন বর্তমানে আমাদের বড় বড় আমাদের যেরকম উড়িষ্যা এইমস বলুন আমাদের পিজি বলুন এসএসকেএম বলুন এই সব হসপিটালগুলোতে আমরা খুব সহজেই ভালো পরিষেবা পেয়ে থাকি আর হচ্ছে এ আর একটা ব্যাপার যে কোভিড মহামারীতে কোভিড মহামারী আমরা দেখেছি যে একটা জিনিসকে একটা কোভিড মহামারীতে সেই সময় ব একটা হিউজ পরিমাণ আতঙ্ক বেড়ে গিয়েছিল সেই সময় পরিষেবার মতন আমরা ডাক্তার পাচ্ছিলাম না এই জন্যে প্রশাসনকে এই দিকটা দেখা উচিত কারণ যদি না দেখে এই দিকটা তাহলে আমরা কী করব নানা রকম দিক থেকে অ সমস্যার মুখে পড়ব সেই জন্য মানুষকে সচেতন হতে হবে মানুষের স্ মানুষকে এ কোভিড বিধি মানতে হবে এটা আমরা দেখেছি কিছু কিছু অসুবিধার মুখেও পড়েছি এই এই জন্য আমাদের দরকার হচ্ছে মানুষকে সচেতন ও সমৃদ্ধি করা এই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য এছাড়াও প্রধান কর্তব্য হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো এই হছ্ এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই মনে রাখা উচিত আর কম খরচ বলতে আমরা যেটা বুঝি কম খরচ বলতে আগের তুলনায় এখন সরকারের যে সহযোগিতা সেই কারণে আমরা এখন প্রচুর সুবিধা সুবি সুযোগ সুবিধা পাই কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমরা দেখেছি এখনও কিছু জরাজীর্ণ হসপিটাল রয়েছে সেগুলো আমাদের আমাদের চন্দ্রকোনার কথাই বলছি আমাদের চন্দ্রকোনায় যে হসপিটাল আছে আমরা সেইভাবে পরিষেবা পাই না কারণ এইখানে ঠিকঠাক পরিষেবাও আসে না ডাক্তার আসে না কারণ এইখানে ঠিকঠাক পরিষেবা নেই সেই জন্য আমাদের উচিত প্রশাসনকে একটু ঠিকঠাক করে বোঝানো যাতে পরিষেবা আমাদের আরও ভালো দেয় এবং ভালোভাবে আমরা সহযোগিতা করতে পারি ডাক্তারকে এবং সহযোগী ডাক্তাররাও যাতে ভালো করে রোগীর পরিচর্যা করতে পারে সেদিকটা আমাদের একটু দেখা দরকার এবং আর সা মানুষকে সচেতন করা এটাই হচ্ছে মেন কথা আর এই হাসপাতাল হাসপাতাল বলুন সে আর স্বাস্থ্যকেন্দ্র এইগুলো ঠিকঠাক পরিচর্যা হচ্ছে মেন বিষয় আমাদের